ছবি আঁকার জন্য আপনার সবচেয়ে পছন্দের প কষ্ট কি ছবি আঁকার ছবি হচ্ছে ছবি আঁকার জন্য সবচেয়ে পছন্দের পৃষ্ঠা হল কাগজ বা পেপার যা আমাদের দ্বারা জিনিস আঁকা ব্যবহার করা হয়েছে আমি একটি ডলারের দোকান থেকে কিছু পকেট পকেট নোটবুক কিনেছিলাম যাতে আমি ধারণাগুলি আঁকতে এবং লিখতে পারি আমার কাছে উচ্চমানের কাগজসহ একটি পকেট স্কেচ বুক রয়েছে যা আমিও ব্যবহার করি আমি বাদামি কারু কাজ কাগজে আঁকা করেছি কার্ডবোর্ডে আবার বন্ড পেপারের স্কপ বন্ড ধনের পেপার বন্ড পেপারের স্কপ আমার কাছে আরও কাগজ রয়েছে যেমন সেলফে মোটা কাগজ এর কাগজের সাথে দুটাও দুটি অক্ষরের আকারের স্কেচ বুক রয়েছে আবার আমি পোস্টার বোর্ডেও আঁকা করেছি জল রঙের কাগজ আমার কাছে মোটাম ইলাস্ট্রেশন পেপারের কেনকশন ব্লগ আছে মোম কাগজ পেন্সিলকে ভালোভাবে নেই না তবে এটি অসম্ভব না কেবল একটি কাগজ কাগজ বিভিন্ন ধরনের হয় কালারিং পেপারও পাওয়া যায় আবার হোয়াইট পেপার তো থাকেই ড্রয়িং পেপার তো থাকেই মোম কাগজ পেন্সিলকে ভালোভাবে নেই না তবে একটি অসম্ভব নয় কেবল একটি কাজ হ্যাঁ পেনসিল অঙ্গলগুলি যে যে কোনো ধরনের কাগজে করা যেতে পারে সমস্ত পেপারেও পেনসিল দিয়ে ছবি আঁকা যেতে পারে এখানে এখানে আমি আমার ডেক্সের চারপাশে থাকা নোট প্যাডে একটি যান্ত্রিক পেন্সিল দিয়ে একটি দ্রুত স্যান্ডম্যেনড অঙ্কন করেছি ভালোই লাগছে দেখতে দ্রুতই হয়েছে পেন্সিল দিয়ে যান্ত্রিক পেন্সিল দিয়ে

বিভিন্ন ধরনের কাগজেও আঁকা যেতে পারে আর সে সেলফ মোডার কাগজটাও ভালো পোস্টার বোর্ড জল রঙের কাগজ ভালো হতে পারে